হ্যাঁ আমি লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে পাখি দেখার চেষ্টা করেছি কারণ পাখি আমাদের পরিবেশের একটা খুব ঐতিহ্যগত জিনিস যেটা আমাদের পরিবেশকে মধুর এবং সুমধুরময় রাখে কারণ পাখির কিচিরমিচির আওয়াজ ছাড়া আমাদের সকালের ঘুম ভাঙে না পাখি যখন আকাশে উড়ে তখন সে কী অপরূপ দৃশ্য লাগে বা পাখি যখন কোনো ডালে বসে থাকে বা কোনো খাবার খায় তখন সে পাখি একটা আলাদাই দৃশ্য লাগে এবং পাখি কার না ভালো লাগে পাখি সবারই ভালো লাগে সবাই পাখি কে আদর করতে বা পাখি ধরতে ভালোবাসে পাখির সঙ্গে খেলা করতে ভালোবাসে আমিও সেইরকম লুকিয়ে লুকিয়ে পাখি দেখেছি এবং লুকিয়ে লুকিয়ে পাখির সঙ্গে খেলা করতে চেয়েছি ধরতে চেয়েছি এবং পাখি দেখার একটি আর ঐতিহ্যগত পদ্ধতি হলো কোথাও কোথাও যদি পাখি বসে থাকে সেখানে পাখি আস্তে আস্তে গিয়ে পাখিটাকে চুপ করে কাছ থেকে দেখা বা সেটার ছবি তোলা বা পাখি আমাদের খুব মধুর জিনিস নানা রকম পাখি টিয়া পাখির যেমন ঠোঁটটা লাল খুব সুন্দর লাগে কথা বলতে পারে তেমন পাখি লুকিয়ে লুকিয়ে দেখার একটা মজাই আলাদা তাছাড়া কারও বাড়িতে যদি পোষা পাখি থাকে সেটা দেখতে খারাপ লাগে কারণ এক কোনো পাখিকে কোনোভাবেই খাঁচায় বন্ধ করে রাখতে নেই তার সে তার জায়গা খোলা আকাশ সে খোলা আকাশে উড়তে চায় স্বাধীনভাবে বাঁচতে চায় সেই রকমভাবে পাখি দেখার পরে অবশ্যই পাখির সঙ্গে পাখিকে বেঁধে রাখা চলবে না পাখি দেখো পাখির সঙ্গে খেলা করো পাখির ছবি তোলো বা কোনো পাখির ক্ষতি করা চলবে না পাখি আমাদের পরিবেশের একটি ঐতিহ্যময় জীব মূল্য মূল্যবান জিনিস আমার পাখির কিচিরমিচির খুব ভালো লাগে শুনতে